আমার সাথে ঘটে যাওয়া অনেক কিছুই আছে যেটা আমি বেড়াতে গিয়ে দেখেছিলাম বেড়াতে গিয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলেছিলাম সেই ছবিগুলো খুব ভালোভাবে পোজ দিয়েছিলাম যাতে আমাকে সুন্দর লাগে দেখতে আমি ওই ছবিগুলো দেওয়ার পর ভাবলাম তোলার পরে ভাবছি কোথায় দেবো তখন আমি ভাবলাম ফেসবুকে দিই সবাই দেখবে সবাই আমাকে পছন্দ করবে সবাই আমাকে সব কিছু পাঠাবে বলবে ভালো হয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এগুলো শোনার জন্য এগুলো দেখার জন্য আমি কিন্তু ওই ছবিটা পোস্ট করলাম ওখানে আমাকে কেমন লাগছে কিন্তু সব বন্ধুরা বোলো কিন্তু আমার এই ছবিটা কেমন হয়েছে এভাবে দাঁড়ানোটা ঠিক হয়েছে নাকি এভাবে হাসিটা এসেছে সেটা ঠিক হয়েছে নাকি আমাকে যদি তোমরা বলো যদি ভুল ধরো তবে তো আমি আবার পরবর্তীকালে ভালো ভালো ছবি তুলে পোস্ট করব নাহলে আমি কী করে করব তার জন্য বন্ধুরা তোমরা কিন্তু আমাকে সত্যি সত্যি যেটা ভালো লাগলেও ভালো বলবে খারাপ লাগলেও খারাপ বলবে ওই জন্যই কিন্তু আমি পোস্ট করলাম তোমরা যদি বলো আমি বারে বারেই কিন্তু বেড়াতে যাব বারে বারে ছবি তুলবো বারে বারেই পোস্ট করব